আমি আমার বন্ধুদের জন্য একটা পার্টির আয়োজন করেছি এবং আমার অনেক পরিমাণে খাবার অর্ডার আমি করবো সেই খাবারগুলো আমাকে ন তারিকের মধ্যে মানে ন তারিকেই ডেলিভারি দিতে হবে আর রাত আটটার মধ্যে ডেলিভারি দিতে হবে আর খাবার আমার কিছু পছন্দের খাবার আছে যেমন মোগলাই বা হচ্চে চিকেন কষা বা খাসি মাংস কষা এগুলো সব পাওয়া যাবে তো আর যদি না পাওয়া যায় খাসি মাংস চিকেন কষা হলে হবে আর তার সঙ্গে ফ্রায়েড রাইস আমার এইগুলো কিন্তু ন তারিকে দিতে হবে আর আটটার মধ্যে কিন্তু আমার ডেলিভারি হওয়া চাই কারণ আটটার মধ্যে না এলে সমস্যায় পরবো হুম তো সেরকমভাবে অর্ডারটা নিয়ে নিন আর আমি এতোগুলো খাবার অর্ডার করছি তো তো সেই খাবারের ওপরে কোনো ছাড় আছে কি সেটাও আমি জানতে চাইছি কারণ খাবারের মানে ভালো ভালো অনেক খাবারের ওপরে তো অনেক র অনেক ছাড় থাকে সেই কারণে আমি সেটা জানতে চাইছি তো আমার যেটা বিষয় আমার অর্ডারটা কিন্তু আমি দিচ্ছি একদম ফিক্সড ওইটা ন তারিকেই আমার কিন্তু ন তারিকে আমাকে অডারটা মানে ন তারিকে ডেলিভারি দিতে হবে আমি এটাই বলছি আর মোটামোটি ধরুন আটটা সাড়ে আটটা জোর নটা যেন না হয় যেমন সাড়ে আটটার মধ্যে যেন চলে আসে খাবার ওগুলো